হ্যালো হ্যাঁ বলো কে হ্যাঁ বলুন বলছি বলুন হ্যাঁ ছায়া প্রকাশনীর বই পাওয়া যাবে কোন ক্লাসের বলুন এইটের হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে অল সাব্জেক্টের ছায়া প্রকাশনী না একটা একটা সাবজেক্ট আলাদা আলাদা অল সাব্জেক্ট নিলে তো একটু দাম পড়ে যাবে ওই চারশো সাড়ে চাড়শো

কমিয়ে নিলে বলতে ওই হচ্ছে আমাদের মার্কেট প্রাইস ওই ওরকম দামই হবে তার চেয়ে কম নিতে পারবো না হ্যাঁ তুমি যদি নাও পাইকিরি নাও বেশি বেশি মাল নাও তাহলে ওর কিছু কমবে ও সেটা হুম সেটা তো বলবেন দেখো ওই কিছু কম হয়ে যাবে পাইকিরি নিলে তুমি তো বিক্রি করো সে তো আমরাও জানি যে কিরকম নিলে কিরকম লাভ হবে না না আমার কাছে কম দামে পেয়ে যাবে কিরকম নেবে ক পিস নেবে বলো চারশো টাকা করে পড়বে সাড়ে চারশো টাকা করে আমি বিক্রি করছি তুমি ওটা পাঁচশো টাকায় বিক্রি করতে পারবে চারশো টাকা পড়বে ওটা ঠিক আছে